ডুডল সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই আসলে আমি ব্যাপারটা সম্পর্কে সেরকম কিছু জানি না তো চেষ্টা করব এই জিনিসটা সম্পর্কে জানার কারণ নামটা ভীষণ ইন্টারেস্টিং আর এটা সম্পর্কে জানতে হচ্ছে আমি ফোনের হেল্প নেব এছাড়া আমার বন্ধুবান্ধব চেষ্টা করব ওদের থেকে কিছু জানার যে ওরা কিছু এই সম্পর্কে জানে কি না কারণ এটাও একটা জিনিস যেটা সম্পর্কে অভিজ্ঞতা নেওয়াটা আমার মনে হয় দরকার কিন্তু এই মুহূর্তে না আমার এই জিনিসটা সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতা আসছে না মানে আমি এটা শুনেছি কি না সেটা আমি জানি না এই জিনিসটা কী সেটাই আমার কোনো জানা নেই আমি দুঃখিত যার কারণে আমি এখন এটা সম্পর্কে কিছু সেরকম বলতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি এটাকে খুব তাড়াতাড়ি জানার যে এটা কী তো এটা সম্পর্কে একটা অভিজ্ঞতাও আমি অর্জন করার চেষ্টা করছি এটা কোথা থেকে পাব সেটা আগে আমি প্রথমে দেখি তারপরে দেখছি এটা আমি কীভাবে জানতে পারব এবং এটা সম্পর্কে আমি চেষ্টা করব যতটা পারব অভিজ্ঞতা অর্জন করার কারণ এটাও একটা জিনিস যেটা অভিজ্ঞতা থাকা দরকার আমার মনে হয় যেহেতু এখানে কোশ্চেনটা আছে মানে এটা সম্পর্কে জানাটা খুব দরকার আমার মনে হচ্ছে কিন্তু এটা কী বা এটা কোথায় কাজে লাগে এটা নাচে কাজে লাগে না এটা গান করতে কাজে লাগে বা এটা পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগে বা এটা কোনো কাজের ক্ষেত্রে কাজে লাগে কীসের জন্য কাজে লাগে বা এটা কোনো সার্চ করার কোনো একটা অ্যাপ বা গুগলের মতো কিছু সেরকম শুনতে লাগছে তো সেটা আমি ঠিক বুঝতে পারছি না তো এটা আমার একদমই জানা নেই আমি চেষ্টা করছি এটা সম্পর্কে জানার ফোন থেকে বা যেখান থেকে হোক আমি এটা সম্পর্কে খুব তাড়াতাড়ি একটা অভিজ্ঞতা অর্জন করে নেব আর এটা সম্পর্কে আশা করছি তখন একটা ভালো অভিজ্ঞতা আমি শেয়ার করতে পারব বা বলতে পারব তো এখন এই মুহূর্তে তো আমি এটা সম্পর্কে কিছু বলতে পারছি না সেই জন্য আমি দুঃখিত তবে এটা সম্পর্কে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা অভিজ্ঞতা অর্জন করার